ভারতের স্বাস্থ্যসেবা বা চিকিসসা ব্যবস্থার কথা কী আর বলবো আমাদের তো গ্রাম আমরা গ্রাম এলাকায় থাকি তো গ্রাম বাংলার যা চিকিৎসা ব্যবস্থার সাথে শহরের ব্যবস্থার তো আকাশ পাতালের তফাৎ লক্ষ্য করা যায় আর শহরের সাথে বা ভারতের অন্যান্য রাজ্যগুলির সসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বা আ চিকিৎসা ব্যবস্থার তারতম্য খুব বেশি যেমন বলতে গেলে বলা যায় যে আমরা যে গ্রাম্য এলাকায় থাকি এখানে একটা গ্রামীণ হাসপাতাল আছে কিন্তু সেখানে তো পরিষেবা নেই বলতে গেলেই চলে নামমাত্র একজন ডাক্তার সেখানে থাকে কিন্তু সেক্ষেত্রে একটু শহরের দিকে গেলে পরিষেবা ডাক্তার বা হসপিটাল নার্সিং হোমগুলো পাওয়া যায় কিন্তু সেখানে তো চিকিৎসার নামে ব্যবসা চলে গে সরকারী হাসপাতালে সেইভাবে চিকিৎসা হয় না বলেই মানুষ আজ নার্সিংহোম বা বেসরকারী চিকিৎসার ব্যবস্থার উপরেই নির্ভরশীল মানুষ সেখানেই বেশি স্যাটিসফেকশন মনে করেন বলেই সেখানে যান সেক্ষেত্রে সরকারী চিকিৎসার কেন্দ্র বা সরকারী হসপিটাল যেগুলো আছে সরকারী পরিষেবা যেখান থেকে দেওয়া হয় সেগুলো তো খুবই উদাসীন মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে আর তবুও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা যায় যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সেইভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয় নি পশ্চিমবঙ্গে তো অধিকাংশই মানুষ ভারতের বিভিন্ন দূরবর্তী রাজ্যে চিকিৎসার জন্য গিয়ে থাকেন যেমন পন্ডিচেরী বা ভেলোর ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেকটা মো কম খরযে বা ভালো পরিষেবায় মানুষ পেয়ে যান ওখানের ওখানকার উপর মানুষ বেশি নির্ভর করেন চিকিৎসার জন্য এবং মানুষ দীর্ঘদিন ধরে উপকৃত ওই জন্য মানুষ অধিকাংশ মানুষই ওখানে যান আর সেভাবে বলতে গেলে সমগ্র ভারতবর্ষে নির্দিষ্ট কয়েকটি জায়গা ছাড়া প্রায় সকল ক্ষেত্রেই সকল জায়গায় চিকিৎসা ব্যবস্থার খুব সমস্যা বা সংকট বলা যেতে পারে রমরমিয়ে চলছে ব্যবসা চিকিৎসার নামে অ্যা